হ্যালো স্যার রেশমি ক্যাব সেন্টার কথা বলছেন তো স্যার আপনাদের একটা অটো না অটো আমি বুকিং করেছিলাম যেটা এখনো পর্যন্ত আমার কাছে আসেনি তো সেই জায়গা থেকে স্যার আমি তো একটা খুবই দরকারি কাজে যেহেতু যাব তো অনেকক্ষণ থেকে ওয়েট করছি আপনাদের ড্রাইভারকেও ফোন করছি উনি আসছেন না উনার খুবই দেরি হচ্ছে ঠিক আছে তো এভাবে তো স্যার আমি আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো না কারণ আমার খুবই তাড়াহুড়ো রয়েছে তো স্যার আপনি একটু যদি কাইন্ডলি দেখেন তো স্যার আপনাদের ড্রাইভারও বলছে যে আসতে খুবই সময় লাগবে তো সেই জায়গার থেকে স্যার আপনি এটা একটু ক্যানসেল করে দিন আমার একটু অনুরোধটা রাখুন কারণ আমার খুব দরকারের জন্য আমি আজ নিজেই বেরিয়ে যাচ্ছি তো স্যার আপনি প্লিজ ক্যান্সেল করে দিন আমার বুকিংটা